এটা কি অঞ্জলি জুয়েলারি শপ এটা অঞ্জলি জুয়েলারি শপ পুজোর সময় কিছু হার কিছু জিনিসপত্র কেনাকাটা কর নিতাম কী রকম রেট যাচ্ছে ওখানে এখন ও হ্যাঁ লাগবে একটু হার হার ফার এই সমস্ত জিনিসপত্র কিছু লাগতো ওখানে কি বিশেষ কোনো ডিস্কাউন্টের ছাড় পাওয়া যায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহালে তাহলে আমরা দু এক দিনের ভিতরে আমরা আসছি ঠিক আছে যদি বিশেষ অফার চলছে এখন তাহলে তো ভালো অফার আসলে অফারটা যদি আমরা অ্যাকসেপ্ট করতে পারি তাহালে ভালো তাহালে আমরা যাবো খুব দ্রুত ঠিক আছে ঠিক আছে গলার চেন ঠিক আছে ঠিক আছে তাহলে রাখছি আর কি কি ওখানে সোনা পাওয়া যাবে কমে অফার কী রকম আছে ওখানে আর আর নিম্নতর

আচ্চা কি আর ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ হুম